আম আমি কলকাতাতে থাকি তো সেহেতু সব থেকে বড়ো মার্কেট কলকাতার কলেজ স্ট্রিট অবশ্যই ওখান থেকেই বই কিনব আমার বাড়ি থেকেও কাছে কলেজ স্ট্রিট কারণ আমি শিয়ালদ চত্তরে থাকি এটা বাদে বৈকুণ্ঠ হলে জায়গা আছে ওটা হেদুয়া আরও কাছে ওখানেও পাওয়া যায় ওখানে তেমনভাবে নয় বাট মোটামুটি বেশিরভাগ বই চলে আসে কিন্তু সব থেকে ভালো বইয়ের জায়গা হলো কলেজ স্ট্রিট ওখানে আপনি সেকেন্ড হ্যান্ড বই থেকে শুরু করে আপনি নিজের কোনো পুরোনো বই আপনি বিক্রিও করতে পারেন নতুন বই নতুন বইয়ের কালেকশানওে যাব তার সাথে সাথে অনেক লাইব্রেরিও আছে যেখানে আপনি ভাড়াতে বই নিয়ে আসতে পারেন কিছু দিনের জন্য বা ওখানে গিয়ে বসে পড়তে পারেন এরকমও অনেক লাইব্রেরি আছে সেকেন্ড হ্যান্ড বইও পাওয়া যায় অনেক মানে দামি দামি বই যেগুলো কিন্তু খুবই কম দামে বিক্রি হচ্ছে সেরকম বই পাওয়া যায় সব থেকে ভালো জায়গা হচ্ছে কলেজ স্ট্রিট বই কেনা বেচা বা পড়া সব কিছুর ক্ষেত্রে